হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি আপনার কি এখনই হচ্ছে নাকি অনেকক্ষণ থেকে হচ্ছে আচ্ছা আচ্ছা যেটা কথা সেটা হলো আপনি দুপুরে কি খেয়ে কি খেয়েছিলেন আচ্ছা আচ্ছা গ্যাসের ওষুধ খেয়ে তাহলে কি এখন কমেছে নাকি কমে নি আচ্ছা ডাক্তার দেখানোর আগে আমার মনে হয় আপনি যদি আলট্রাসাউন্ড করে আসতেন তাহলে বোধহয় বেটার হতো আমি আপনাকে সাজেস্ট করবো কাল আপনি আসুন বিকাল চারটের সময় আমাদের ডক্টর আসেন আলট্রাসাউন্ড করে একেবারে দেখিয়ে নেবেন আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি আপনার তো পেটের যন্ত্রণা হচ্ছে তার জন্য হোল অ্যাবডোমেনে আপনার আলট্রাসাউন্ড করতে হবে মানে পেটের ছবি তোলা হবে একটা সেটাতে আপনার কোনো স্টোন আছে বা লিভারের কোনো প্রবলেম হচ্ছে কি বা ডাইজেস্টে কোনো প্রবলেম হচ্ছে কি সেটা ডাক্তার দেখবেন দেখে তাহলে বলবেন যে আপনার কেন পেটের ব্যথা হচ্ছে হ্যাঁ যেদিনকে বলতে আপনার যদি খুবই সমস্যা থাকে আমি থাহলে রেকোমেন্ড করবো কাল আসবেন হ্যাঁ হ্যাঁ রাখুন রাখুন